হ্যাঁ আমি এমন একজনকে চিনি যে খেলাধুলাকে তার পেশা হিসেবে দেখেন মানে আমার একজন পরিচিত আত্মীয় রয়েছে একজন মামা সে হচ্ছে খেলাধুলা তার এতই আর কি প্রাণ সে খেলাধুলোকে নিজের পেশা বানাতে চায় সেই কারণে সে কোনো কাজকর্মও করতে চায় না যত টুর্নামেন্ট আসে সেখানে খেলতে যায় এবং সেখান থেকে যে উপার্জনটা হয় সেটাই সে তার পেশা হিসেবে এখন দেখছে সে চাইছে যে পরবর্তীতে সেই খেলাধুলার থেকে সে যদি বড় কোনো এক জায়গায় সুযোগ পায় বা চাকরি বাকরি পায় সেই কারণেই তার সেটা প্রচেষ্টা হ্যাঁ এখানকার ছাত্ররা বিদ্যালয়ে খেলাধুলায় অবশ্যই অংশগ্রহণ করে